আমার বাড়িতে প্রথমে কোনো ফ্যান ছিল না এবং আমি আমার বন্ধুর কথা শুনে বাজার থেকে একটি ফ্যান কিনে আনলাম এবং সেটি ঘরে লাগানোর পর আমি দেখলাম যে এটি খুবই আমারদায়ক এবং এর থেকে যে গরমকালে হাওয়া পাওয়া যায় সেটি শরীরের পক্ষে খুবই ভালো